পশু প্রাণীদের সম্পর্কে আমি কিছু বলতে চাই দিন দিন যে পশু প্রাণীদের হত্যা করা হচ্ছে আইনগতভাবে অপরাধ মানুষ কেন পশু প্রাণীদের হত্যা করছে বুঝতে পারছি না কারণ পশু প্রাণী তো কৃষকদেরই সাহায্য করে পশু যেমন গরু গরু গোবর দেয় এই গোবর থেকে কৃষকরা জমিতে ফেলে কত ফসল ফলায় কৃষকদের কত উপকারে আসে এত কিছুর পরেও পশু প্রাণীদের মানুষ জবাই করছে জবাই করে খাচ্ছে কেন এগুলো কি উচিত করা বুঝতে পারি না কেন করে মানুষ এগুলো পশু দফতরে গিয়ে এই সম্পর্কে আলচনা করা দরকার যে মানুষ কেন এরকম কাজ করছে আরও পশু প্রাণীদের সম্পর্কে আরও অনেক রকম তথ্য জানতেও পশু দফতরে গিয়ে জানা দরকার